আমি ছোটোবেলা থেকে গ্রামে বসবাস করেছি গ্রামে আমাদের বাড়ি গ্রামের বড়ো হয়েছি আমার বাবারও জমি জায়গা আছে আমার শ্বশুর বাড়িতেও আছে গ্রামের বাড়িতে আমি দেখেছি আমার বাবাকেও গোরু আমাদের বাড়িতে গোরু ছিলো চাষ করার জন্য লাঙল দিয়ে গোরু চাষ করতো জমি চাষ করতো তারপরে সেই জমিতে ধান লাগাতো কিন্তু তখন এই গোরু দিয়ে চাষ করে কতোটুকু জমি জায়গা চাষবাস হতো মানসিক অত্যাধিক পরিশ্রম করতে হতো আস্তে আস্তে যখন সবুজ বিপ্লব শুরু হলো তার মাধ্যমে আমাদের সেই কৃষি কাজে অনেক উন্নতি এসে গেছে হ্যাঁ কলের লাঙল যেটাকে বলি ট্রাক্টর ট্রাক্টর দিয়ে তখন আস্তে আস্তে জমি চা ট্রাক্টর বেরিয়ে গেল ট্রাক্টর দিয়ে জমি চাষ করা শুরু হয়ে গেল তাতে একটু সময় বাঁচলো মানুষের আর অল্প সময়ের মধ্যে অনেক জমি জায়গা চাষবাস করা হতো তারপর যখন ধান কাটা হতো আমরা ছোটোবেলায় দেখেছি যখন ধান পাকতো সেই ধান কাটার জন্যে অনেক লোকজন বাড়িতে আসতো আমাদের বাড়িতে যাদের বলতো যাদের ওই টাকা দিয়ে আনা হতো আর কি তাদের সেই জমি থেকে ধান কেটে গরু দিয়ে সেই ধান মাড়াই করে তারপর ধান আমাদের গোলায় তোলা হতো পরবর্তীকালে যখন আস্তে আস্তে দেখলাম মানুষের অনেক চিন্তা ভাবনা পালটে গেছে তখন মেশিনের সাহায্যে ধান মাড়াই হতো সেই মেশিনের সাহায্যে যে ঝাড়াই করা হতো ধানটা আমরা যাকে বলি ধান ঝাড়াই করা হয় সেই মেশিনের সাহায্যে করা হতো অল্প সময়ের মধ্যে অনেক ধান সে ঝেড়ে সে ধান আমাদের গোলায় তোলা হতো এতে মানুষের সময় বেঁচেছে খরচাও বেঁচে গেছে মানুষ আস্তে আস্তে উন্নতির পথে পা দিয়েছে